হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমার সব বই খাতা পেন্সিল সব রকম আছে দোকানে এলে তবে তো বুঝতে পারবে কত কিরম দাম ওখান থেকে বললে হবে না কেন কত ক বল কিরম বই চান কী দাম তবে তো দাম বলবো ঠিক আছে আসুন না তারপরে এলে তবে কথাবার্তা বলছি দোকানে এলে তবে তো এ সব রকম মাল আছে বলছি যে বই খাতা পেন্সিল সব কিছু আছে নটা থেকে স আটটা পঁয়ত্রিশ সকাল নটা থেকে রাত আটটা বলুন বলেন নি তো কি বলছেন আমি খালি বলে যাচ্ছি বলবে তো তবে তো আমি ইয়ে করবো বই খাতা পেন্সিল পেন কলম সব রকম আছে সব কিছ হবে